পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী আবাসন শৈলীগুলোর মধ্যে শিল্পকুশলতা এক বড় দৃষ্টান্ত শৈল্পিক দিক থেকে পশ্চিমবঙ্গে শিল্পকলার মধ্যে নান্দনিক ও সাংস্কৃতিক অভিনবত্ব রয়েছে সঙ্গীত নৃত্য চিত্রকলা মুখোশ স্থাপত্য ভাস্কর্য ইত্যাদির মেলবন্ধনে পশ্চিমবঙ্গের শৈল্পিক ঐতিহ্য খুবই সমৃদ্ধশালী